আমি অনেক ছোটো থেকে আঁকা শিখতে যাচ্ছি আঁকা শিখেছি আমার নিজস্ব একটি ছোটো ওয়ার্কশপও ছিল আমি আমার অভিজ্ঞতা থেকে শিখেছি বহু দৃশ্য প্রতিফলিত রুপ যা আমি হয়তো কল্পনা করেছি কল্পনা করে তা কাগজে কলমে আঁকায় চেষ্টা করেছি কিন্তু ভগবানের অশেষ আশীর্বাদ বলতে পারেন সেই দেখার স্বপ্নে দেখা বা কল্পনা করা দৃশ্য হঠাৎই যেন অসম্ভবভাবে সুন্দর আমার চোখের সামনে বাস্তবায়িত হয়ে ওঠে এবং এমন কিছু দৃশ্য রয়েছে যা আমি কখনো হয়তো কল্পনা করে এঁকেছি কিন্তু বর্তমানে আমি দেখেছি সেই সমস্ত স্থান সেই সমস্ত দৃশ্য বর্তমানে উপস্থিত রয়েছে সে শুধু আমার কল্পনাই নয় আমি এমনও কিছু দৃশ্য দেখেছি যার জন্য আমি ঈশ্বরকে চির ধন্যবাদ জানাতে চাই কারণ তার আশীর্বাদ ছাড়া আমি এই অনস্বীকার্য কর্ম কখনই সম্পূর্ণ হতো না এ এক ঈশ্বরের অসম্ভব দান আমি এই জন্য ঈশ্বরকে চিরনমন করতে চাই আমার আঁকা সকলই তার চরণে শ্রীচরণে সমর্পিত করতে চাই তার অসম্ভব আশীর্বাদের প্রভাবে আমি আমার এই জ্ঞান অর্জন করি এই জ্ঞান আমার চিরজীবনের জ্ঞান কিন্তু এই জ্ঞান চির অসম্পূর্ণ আমার ঈশ্বরের প্রধান ইস্টদেবতার আমার কুলদেবতার সর্বপূজনীয় সর্বপীঠস্থানীয় দেবদেবীদের আশীর্বাদ ছাড়া